সত্যি কথা বলতে কি আমি বিদ্যুৎ অর্থাৎ কারেন্টকে প্রচুর ভয় পাই খুব তো আমাদের পাশের বাড়ি একটা বৌদি মানে সম্পর্কে বৌদি হয় তাই সে মানে তার বিদ্যুত হিটার আছে সে প্রতিদিনই হিটারে রান্না করে তো একদিন দুপুরবেলা হঠাৎ রান্না করতে কর রান্না করতে করতে হঠাৎ দেখছে যে তার বিদ্যুতে হিটারটা নিভে নিভে গিয়েছে তো সে বৌদিটি একটু প্রচণ্ড সাহসী ছিল খুব তো বৌদি বুঝলো যে আমি হয়তো তাদের বৌদিদের হুকে লাইন নেওয়া মিটারে লাইন নেওয়া ছিলো না তো বৌদি ভাবলো যে হুকটাকে একটু নাড়া দিলে হুকটাকে একটু নাড়া দিই নাড়া দিলে কারেন্ট চলে আসবে তারপর হিটার জ্বলে হুকে রান্না করে সেই ভাত খাবে দুটো তো বৌদি হুকটা যেই ও হুকটা ছেই নাড়া দিতে গিয়েছে অমনি মানে প পজিটিভটা যেই মানে পজিটিভ নেগেটিভ দুটো তারের পয়েন্ট একসাথে না লাগাতে গিয়েছে তো পজিটিভটা যে লাগাতে গিয়ে তারেতে পজিটিভের তারের হুকটা যে তারে বাড়াতে গিয়েছে অমনি নেগেটিভ তারের হুকটা তারেতে না বেঁধে তার গায়ের উপর পড়লো তো ফলে পজিটিভ নেগেটিভ মিলে তো বৌদি বৌ যেই নেগেটিভটা বৌদি কারভ বললো তো বৌদি সঙ্গে সঙ্গে পুকুরের পুকুরের জলে পা হাত পা পা হাত পা হাত ছড়িয়ে কিছুক্ষণ বাদে বৌদিটি মারা গেলো তো আমার মতে এই সমস্ত কারেন্ট মানে কারেন্টের কোনো কিছু কাজ করার সময় সাথে কাউকে নিয়ে যাওয়া উচিত এবং কারেন্টের কোনো কাজ করতে গেলে অবশ্যই পায়ে জুতো পায়ে জুতো পরে যাওয়া উচিত তো আমাদের কারেন্টের কাজ মানে বিদ্যুতিক কোনো কাজ করতে গেলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে পজিটিভ এবং নেগেটিভ দুটো পয়েন্টে খেয়াল রেখে আমাদের কাজ করতে কাজ করতে হবে কাজ এবং পজিটিভ এবং নেগেটিভ দুটো পয়েন্ট আমাদের খেয়াল করে মানে আমাদের খেয়াল রেখে কাজ করলে আমাদের কোনো বিপদই হবে না এবং সাথে কাউকে অবশ্যই রাখতে হবে